হ্যাঁ বাংলা ও হিন্দির মতো এই অঞ্চলের বিভিন্ন ভাষা এই ভাষাগুলির সঙ্গেই যুক্ত কারণ হিন্দি ভাষায় যে সমস্ত ভাষাগুলি এসেছে তা প্রাচীন সমস্কিত থেকেই এসেছে সংস্কৃত থেকেই হিন্দির উদ্ভব তারপরে বাংলা ভাষারও হিন্দি ভাষার সঙ্গে অনেক মিল ও অমিল রয়েছে বাংলা ভাষার উচ্চারণ গঠনগত দিক দিয়ে হিন্দি ভাষার থেকে অনেক আলাদা এছাড়াও আমাদের যেসব অন্যান্য আঞ্চলিক ভাষা রয়েছে তা নিজস্ব সমৃদ্ধি ও গুণের মাধ্যমেই সেই ভাষা মানুষজন বলে থাকে সেই আঞ্চলিক ভাষাতেই সাহিত্য কথাবার্তা অন্যান্য রচনার সৃষ্টি হয়ে থাকে তাই আমাদের সকল ভাষাকে অর্থাৎ সকল আঞ্চলিক ভাষাকেই যথেষ্ট সম্মান দিয়ে দিতে হবে তার ফলেই আমাদের এই ভাষাগুলিকে সঠিকভাবে রাখা সম্ভব